পশুচারণের জন্য সবুজ স্থল পাওয়া যায় আমাদের এখানে বিভিন্ন মাঠ বা ডাঙ্গা রয়েছে যেখানে সবুজ ঘাস দেখা যায় সেই কারণে পশুচারণের বা পশুদের খাদ্যের জন্য কোনো অভাব হয় না এছাড়াও তো রয়েছে ধান চাষের পরে যে খড় সে খড় কিন্তু আমাদের পশুদের খাদ্য হিসাবেই ব্যবহার করা হয় আর এছাড়াও পশুরা যে জলবায়ু কারণে একটু ক্ষতিগ্রস্ত হয় কারণ যখন বর্ষাকাল হয় তখন বর্ষাকালে গরু বা যে কোনো পশুই ফাঁককে বের হতে চায় না কারণ সব ঘাস টাস মাঠ সব ভিজা থাকে কাদা হয়ে যায় এবং সেই কারণে তাদের একটু অসুবিধাই হয় তখন কি করতে হয় না সেই ঘাসকে যদি আমরা কেটে আনি সবুজ ঘাসকে কেটে এনে গরুকে দিই তখন কিন্তু তাহলে সেটার কোনো অসুবিধা হয় না এছাড়াও যদি যে সব জায়গায় কঠোর আবহাওয়া মানে রোদের সময় এই যে এখন গ্রীষ্মকাল খুব রোদ এখন খুব সকালে গরুকে কিন্তু মাঠে বাঁধতে হয় ঠিক নটা দশটার মধ্যে গরুকে নিয়ে চলে আসতে হয় না হলে কিন্তু পশুদের খুব কষ্ট হয় কারণ তারা এই রোদে মানুষ বেরোতে পারে না তারা কি করে থাকবে তাদের খুব এই রোদে কষ্ট হয় যেই কারণে পশুদের একটু অসুবিধা হয় এই যে এখন চতুর্দিকে এখন প্লাস্টিক বা চিকচিকানির ব্যবস্থা হয়েছে সে সব খাবার দাবার কেউ নিয়ে আসছে বা কোনো সবজি কিনে আনছে সে প্লাস্টিক চিকচিকানিটা সহই সে রাস্তা বা ডাস্টবিনে ফেলে দিয়েছে কিন্তু সেটা কিন্তু খুব ক্ষতি সেটা যেখানে সেখানে ছড়িয়ে যাচ্ছে যখন পশুরা সেটা মানে খাওয়া ঘাসের সঙ্গে খেয়ে ফেলছে তখন কিন্তু তাদের পেটের মধ্যে সেটা চলে যাচ্ছে যার কারণে অনেক পশুরই কিন্তু অনেক অসুবিধা হয়েছে জলের অভাব গ্রীষ্মকালে একটু জলের অভাব হয় প্রচুর পরিমাণেই কারণ গ্রীষ্মকালে অতিরিক্ত রোদের প্রখরের কারণে নদী নালা পুকুর ডোবা সব প্রায় শুকিয়ে যায় যেই কারণে একটু আবহাওয়ার কারণে দের একটু অসুবিধাই হয়